আমি এবং আমার বাড়ির সবাইকে নিয়ে বেড়াতে যাওয়ার জন্য ট্র্যাভেল এজেন্সি থেকে একটা ক্যাব বুক করেছিলাম তো এখন সেই ক্যাব ড্রাইভার ফোন ধরছে না এই কারণে আমি আপনাদেরকে বলছি যে কেন এই ক্যাব ড্রাইভারটা ফোন ধরছে না একটু দেখুন এবং আমার যেতে দেরি হয়ে যাচ্ছে তো আপনারা অন্য একটা ক্যাব পাঠান যাতে আমি আমার স্থানে গিয়ে পৌঁছাতে পারি